হ্যাঁ হ্যাঁ আমি তো বাড়িতে আছি না ম্যাডাম তখন একটু বলছিল যে মানে মাথাটা যন্ত্রণা করছে এরকম বলছিল তখন তো গায়ে তো কোনও জ্বর ছিল না তো তখন তো অসুস্থ ছিল না তাহলে স্কুলে গিয়ে কি অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাবো আমি তো বুঝতে পারছি না স্কুলে গিয়ে এরকম যে অসুস্থ হয়ে পড়বে তাহলে তো আগে জানলে তো বাচ্চাকে তো স্কুলেই পাঠাতাম না হুম ওষুদ না যদি খুব শরীর খারাপ করে তাহলে আপনি ওষুধ দিন তবে আমার মনে হয় ডাক্তার দেখিয়ে ওষুধটা দিলেই মনে হয় ভালো হতো এখন এইভাবে

ঠিক আছে তাহলে আমি আমি তাহলে কিছুক্ষণ পরেই বেরোচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তাহলে যাচ্ছি আপনি একটু আমার বাচ্চাটাকে দেখে রাখবেন ঠিক আছে একটু দেখুন আমি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি খুব তাড়াতাড়িই চলে যাবো ঠিক আছে এখন তাহলে হ্যাঁ আমি তাহলে এখন রাখছি হ্যাঁ বেরোবো তো ঠিক আছে রাখছি হুম